আমার সবথয়ে প্রিয় কিছু বাইক হলো যেগুলো আমার কেনার ইচ্ছা অনেক দিন থেকেই আছে কিন্তু কিনতে পারি না বাইক সেগুলো হলো গ্ল্যামার বাইক টি ভি এস তারপরে আর টি আর আর ওয়ান ফাইভ ভার্সেন ফোর কে টি এম এসব আছে কিন্তু এগুলো কে কিনলে খুবই সুন্দর মানে চলতে গেলে খুবই আরামদায়ক যে বাইকগুলি নরম পয়েন্টসের মতন মানে বসলে কোনো হয়তো কোনো বাম্পার পার হলাম বাম্পারটা পার হলে বাইকে বসলে স্প্রিংগুলো জাম্প করে যখন খুবই আরামদায়ক তার মধ্যে সপ্তাহে আমার আর ওয়ান ফাইভটা খুবই ভালো লাগে যে বাইকটা চালাতে গেলে তো খুবই ভালো লাগে এবং এর স্পিডগুলো খুব সুন্দর এগুলোর তেল সার্ভিসটাও খুব সুন্দর যা কারণ এ বাইকগুলি হয়তো দামি কিন্তু এ বাইকগুলো চালাতে গেলে খুব মজা এসে যায় বাইকগুলো নিয়ে তিনজন চারজন মিলে বসে গেলে তো খুবই আরাম লাগে বাইকগুলো তেল দিয়ে এক মানে ফুল ট্যাঙ্ক তেল করে দিলে এখন আমার আরামে আরামে মানে সে যেখানে সেখানে আমরা ঘুরতে যেতে পারবো এই বাইকগুলো নিয়ে হয়তো কোনো টিপ মানে ট্যুরে যেতে পারবো ঘুরতে হয়তো দার্জিলিং দীঘা উড়িষ্যা এসব জায়গায় আমরা বাইক নিয়েও যেতে পারবো কারণ এই বাইক থাকতে আমরা অন্য কোনো গাড়িতে যেতে ইচ্ছা হবে না তখন কারণ এই বাইকগুলো তো এত সুন্দর সুন্দর মানে কী কী আর বলবো মানে মনের কথা বাইকগুলো আমার খুবই সুন্দর লাগে বিশেষ করে এই এই যে আর ওয়ান ফাইভ কে টি এম ভার্সেন ফোর বুলেট এইসব বাইকগুলো খুবই আমার খুব মনের প্রিয় জিনিস একটা বাইকগুলো চড়তে খুবই ভালো লাগে চালাতেও ভালো লাগে কাউকে বাইকের পিছনে বসিয়ে নিয়ে ঘুরতে যেতে আমার খুবই ভালো ভালো লাগে এর মধ্যে মেন আমার সবথেয়ে প্রিয় বাইকটি হলো বুলেট